হ্যাঁ হ্যালো আপনি কি ওই আদ্রার ওই সহেলির মার্কেটের দোকানদারের আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছি আমি আগেরদিন আপনার দোকানে একটি জামা দেখে এসেছিলাম তো আপনারা বলেছিলেন যে ওই জামার মানে আমার মাপের ছিল না আপনি বলেছিলেন যে ওই মাপের এনে দেবেন তো ওইটা কি এসেছে হ্যাঁ হ্যাঁ আমার নাম ছিল কৃতী দত্ত দেখবেন ও আর ওই জামাটা আমি মানে রেখে বলে এসেছিলাম কিন্তু সাইজের জন্য আমি নিতে পারিনি আমার হ্যাঁ আমার একটু বড় চাই হ্যাঁ মানে ডবল এক্স এল হলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ সেম সেম একইরকম নকশা হলেই ভালো হয় কারণ আমার ওই হ্যাঁ ওই রংটা হলেই ভালো হয় হ্যাঁ হ্যাঁ একটু দেখুন হ্যাঁ আর নতুন নতুন কিছু সংগ্রহ বা নতুন কোনো জামা কাপড় কি কিছু এসেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাকে একটু জেনে বলুন আর আমি নতুনের মধ্যেও যদি ভালো কিছু থাকে তাহলে আচ্ছা আপনাদের দোকান তো এখন রোজই খোলা মানে আমি একবার তাহলে যেয়েই কিনে আনতাম রবিবার দিন বন্ধ থাকে রবিবার বাদে সবদিন থাকে আচ্ছা আচ্ছা তাহলে আমি সামনের আমি একটু দেখে নিই আমারও ধরুন আমিও তো একটু বাইরে কাজ করি তো আমার কবে ছুটি পাচ্ছি বা কবে কী থাকছে রবিবার দিনটাতেই আমি অ্যাকচুয়ালি ছুটি পাই তো রবিবার ছাড়া আপনি রবিবারে আপনারা বন্ধ বলছেন তো আমি দেখছি তো একবেলা থাকছে আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে রবিবারই যাওয়া যায় সকাল দিকে তাহলে আমি যাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে তো অবশ্যই আমি ফোন করে নেব আচ্ছা আপনাদের এই বাড়িতে পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা নেই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি সে তাহলে সেরকম হলে যদি ধরুন আমি নিজে না যেতে পারি তাহলে হয়তো আপনি ছবি পাঠালেন আমি সেই দেখে আপনাকে টাকা পাঠিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আমি হ্যাঁ দেখছি আমি যদি যেতে পারি তো খুবই ভালো হয় সামনাসামনিই দেখে নেব আর যদি না হয় তাহলে তখন হ্যাঁ আর না হলে তখন হ্যাঁ তখন ওই ওই অনলাইনের মাধ্যমে তখন আপনাকে টাকাটা পাঠিয়ে দেবো আপনি একটু আমার বাড়ির ঠিকানায় যদি পৌঁছে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ সে আমি আপনার সাথে তাহলে যোগাযোগ করে নেব হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ধন্যবাদ